হ্যাঁ আমাদের পশ্চিমবঙ্গে ঐতিহ্য বলতে কালী পুজো দুর্গা পুজো লক্ষ্মী পুজো গণেশ পুজো সব রকম আমাদের তো বাঙালিতে তো এই পুজোগুলো সবই হয় বাঙালিতে এই পুজোগুলো সবই হয় তারপরে আর কি বলবো ওই পুজোতে অনেকে হ্যাঁ এখান থেকে তীর্থযাত্রাতেও মানুষ যায় যেমন আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেকে কেদারনাথে যাই তীর্থযাত্রার জন্য আবার অনেকে হজ করতেও যাই মাক্কাতে তো আমাদের পশ্চিমবঙ্গে কোনোরকম মানে ও সব কিছুই ঐতিহ্য জিনিস আমাদের পশ্চিমবঙ্গে অনেক কিছুই আছে যেমন অনেক পুরোনো আমাদের এখানে কালী পুজো হয় আমাদের দুর্গা পুজো অনেক পুরনো একটা ঐতিহ্য তো আমি এগুলোই বলব আমাদের পশ্চিমবঙ্গে ঐতিহ্য বলতে সব রকম সব কিছুই পশ্চিমবঙ্গে তো বিভিন্ন ধরনের ধর্ম নিয়ে আমাদের পশ্চিমবঙ্গে মানুষজন বাস করে তো যাদের যেরকম ধর্ম তো সব কিছু অনেক ঐতিহ্য আছে পশ্চিমবঙ্গে এটাই বলবো যেমন বললাম যেমন কালী পুজো দুর্গা পুজো গণেশ পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো মুসলিমদের ঈদ ঈদ উল ফিতর ঈদ উল আজহা মহরম সব রকম অনেক ঐতিহ্য আছে আমাদের পশ্চিমবঙ্গে